আমার শখ অনুসরণ করতে আমার পরিবার আমাকে বার বার কিন্তু সাহায্য করে চলেছে তেনারা বার বার আমার শখের উপরে বেশ গুরুত্ব আরোপ করে আমার যেগুলি শখ সেগুলি কিন্তু বারবার আমার কাছে এনে পৌঁছে দেয় বারবার তেনারা ভাবেন যে না আমার শখ নিয়ে যদি আমি আনন্দ পাই তারা কিন্তু সেই শখ দিতে আমাকে বারবার আপ্লুত করে থাকেন আর আমার যে পরিবার রয়েছে পরিবারের প্রত্যেকটি সদস্য কিন্তু আমি না আমার মতন যে আরও দুজন রয়েছে আমার ভাই বোন তাদের শখের কথাও চিন্তা করে তাদের শখের কথাও মাথায় রেখে কিন্তু এগিয়ে যায় তারা কিন্তু প্রত্যেকেই আমাদের যে শখ বা বায়না বা ইচ্ছে তার ওপরে বিশেষভাবে চিন্তা করে এবং কিছু নতুনত্ব ভাবার নতুনত্ব করার কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে